সাঁতার স্বাস্থ্যের জন্যে খুবই ভালো সাঁতার একটা ব্যায়াম যেহেতু পায়ের হাতের দুটোরই ব্যায়াম হয় সাঁতার কাটলে বয়সে ছাপ পড়ে না চুল পাকা কমে যায় চুল টুল পাকে না এবং হাত পায়ের ব্যায়ামও হয় যার জন্য শরীর মন ভালোই থাকে আমি তো গ্রামে থাকি যার জন্য যে সেইভাবে কোনো সাঁতারের স্ট্রোক টোক জানি না তো আমাদের এদিকে সাঁতার পুকুরেই শেখানো হয় এবং বাড়ির বড়োরা বাবা দাদা কাকা এরাই শেখায় তো আমাকে সাঁতার আমার বাবা শিখিয়েছে পুকুরে ওই পাঁচ ছ বছর বয়সে পুকুরের বাবাই সাঁততা শিখিয়েছে আর আমাদের এদিকে সাঁতার শিখলে অনেক লাভ হয় কারণ গ্রামের দিকে যেহেতু অনেক পুকুর আছে যার জন্য ভয় লাগে অনেকেরই যে পুকুরে পড়ে গেলে উঠতে পারবে না যার জন্য সাঁতার শেখাটা খুবই জরুরি সাঁতার শিখলে পুকুরে আসে পড়ার কোনো ভয় থাকে না যার জন্য অনেকই সুবিধা হয় আর আমি সাঁতার বলতে কোনো দুপ সাঁতার আর চিত সাঁতারই জানি আদার অন্য কোনো সাঁতার জানি না বা সাঁতারে সেরকম কোনো স্ট্রোকও জানি না যেহেতু আমরা গ্রামের দিকে থাকি যার জন্য তো সাঁতার আমি আমার ভাই বোন সব আমরা একসাথেই পুকুরে সাঁতার কাটি এবং আমাদের এখানে কোনো অনুষ্ঠান হলে সাঁতারের প্রতিযোগিতাও হয় আমরা সেখানে অংশগ্রহণও করি এবং অনেকেই একসাথে অংশগ্রহণ করা হয় এগুলো বেশ ভালোও লাগে যে যে কোনো অনুষ্ঠানে আসে সাঁতারের মতন একটা অংশগ্রহণ করা যায় সাঁতার কাটায় যেহেতু সাঁতার স্বাস্থ্যের জন্য অনেকটাই ভালো একটা ব্যায়াম যার জন্য সাঁতার কাটা খুবই ভালো সাঁতার করলে মনও ভালো থাকবে এবং হাতে পাায়ের ব্যায়াম হবে অনেক অনেক অসুস্থটাও কমে যাবে